আমার জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে হয়েছিল যখন আমি মানে উচ্চমাধ্যমিক পাশ করি এবং তারপরে আমি এখানে থাকবো না বাইরে থাকবো অর্থাৎ এখানে থেকে কলেজে পড়াশোনা করবো না বাইরে নার্সিং যাবো সেই নিয়ে বা অন্য কোনও কলেজে পড়া থেকে মানে হোস্টেলে থেকে পড়াশোনা করবো এই নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আমাকে নিতে হয়েছিল এবং সেইটাই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বলে আমার মনে হয় এবং এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে আমাকে সবথেকে বেশি সাহায্য করেছিল আমার বাবা এবং সে বিভিন্নভাবে আমাকে সাহায্য করেছিল মানে টাকাপয়সার দিক থেকে তো আছেই এবং তাছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভিন্ন ধরনের পরামর্শ দিয়েছিলেন যে বাইরে গেলে ভালো হবে না এখানে থেকে পড়াশোনা করলে সেটা ভালো হবে তো সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা আমার বাবা আমাকে দিয়েছিল তবে হ্যাঁ তিনি বলেছিলেন তুমি বড় হয়েছো তুমি যেটা ভালো বুঝবে তুমি সেটা করো কিন্তু আমি সেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তটা বাবার কাছেই নিই এবং বাবা আমাকে বাইরে কোথাও না গিয়ে এখানেই থেকে পড়াশুনো করতে বলেন এবং তার মত যে এখান থেকেও মানুষ তার কেরিয়ার গড়তে পারে তো তুমি এখানে থেকে পড়াশুনো করো তো তার জন্য আমি নিজের এখানে থেকেই পড়াশুনো করেছি এবং আমি এখানে একা কলেজে ইতিহাসে অনার্স নিয়ে ভর্তি হয়েছি এবং হ্যাঁ এটাই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা পাশে সব সময় আমার বাবা আমাকে সব বিষয়ে আমাকে অনুপ্রেরণা জাগিয়েছে যে তুমি পারবে তুমি এই বিষয়টা নিয়ে ভর্তি হও এবং ইতিহাস এই বিষয়টা বরাবরই আমার প্রচুর পরিমাণে পছন্দের তার সেই জিনিসটাকে নিয়েই আমি এগিয়ে গেছি এবং ভবিষ্যতে সেই জিনিসটা নিয়ে আমার এগিয়ে যাওয়ার ইচ্ছা রয়েছে তো এটাই আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং সেটা আমি আমার বাবার কাছে পাই এবং সেই পরামর্শটা আমি আবার বাবার কাছেই পেয়েছিলাম